হ্যালো হাটারি রেস্টুরেন্ট হ্যাঁ হ্যাঁ আমি একটু আগে অর্ডার করেছিলাম তার মধ্যে না কিছু ভুল অর্ডার হয়ে গেছে হ্যাঁ অ্যাকচুয়্যালি আমি অর্ডার করেছিলাম দু প্লেট ফ্রায়েড রাইস আর দু প্লেট চিলি চিকেন হ্যাঁ সে সেখান থেকে না একটু বাদ দিতে হতো কিছু জিনিস কিছু খাবার একটু বাদ দিলে খুব ভালো হয় হ্যাঁ এতোটা বেশি খাওয়ার লোক নেই একচুয়েলি দু প্লেট ফ্রায়েড রাইস থাকুক আর এক প্লেট চিলি চিকেন থাকুক ঠিক আচে ঠিক আছে দু প্লেট ফ্রায়েড রাইস আর এক প্লেট চিলি চিকেন আপনি এটাই একটু পাঠিয়ে দেবেন ঠিক আছে খাওয়ারটা যদি একটু তাড়াতাড়ি আসে খুব ভালো হয় হ্যাঁ ঠিক আছে পেমেন্ট নিয়ে চিন্তা করতে হবে না আপনি খাবারটা জাস্ট পাঠিয়ে দিন পেমেন্ট করে দেবো ঠিক আছে রাখছি